হ্যাঁ আমার প্রিয় বাক্যাংশ বলতে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই নি এই কথাটার মধ্যে বোঝা যায় সত্য কথাটা বোঝাতে চাইছে এবং মিথ্যে কথাটা সামনে আসছে এই কথাটার মধ্যে বোঝা যায় যে যে কথাটা ভুল কাজ করেছে বা চুরি করেছে তাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই কথাটা বলা হয়েছে আমাদের বাংলা ভাষায় এরকম অনেক কিছুই ভাষা আছে যেটা একটা কথা অর্থ আর এক অন্তর্নিহিত একটা অন্ত আছে একটা বাইরে অর্থ বোঝায় এই কথাগুলো অনেকভাবেই বোঝানো যায় যেমন আরও কিছু উদাহরণ দিলে বোঝা যাবে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি যে ব্যক্তি বিনা কারণে অপচয় করে সময় বা অর্থ তার জীবন অনেক কষ্ট আসে এরকম বাংলা প্রবাদ বাক্য অনেক কিছু আছে যা অতুলনীয় তাছাড়া আমরা আপনি বাংলা ভাষা হিসেবে খুবই গর্বিত বাংলা ভাষা খুব সহজ সরল আমার বুঝতে সুবিধা হয় এবং আমি ছোটোর থেকেই বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি তাই বাংলা আমার প্রিয় ভাষা আমি বাঙালি হিসেবে খুব গর্বিত